হ্যালো হ্যাঁ আমি প্রভাস কুন্ডু কথা বলছি আপনি সেই হেলথ সেন্টারের ম্যানেজার বলছেন তো হ্যাঁ ওখানে আপনাদের সব জিনিস ইয়ে করে দেখলাম একবার অ্যাডমিটও হয়েছিলাম তো ওখানে খুবই খারাপ ব্যবস্থা পুওর মেডিকেল কেয়ার সব জিনিস একটু দেখলাম কোনো হাইজিন কিছু মেনটেন করছেন না আপনারা কী ব্যাপার এইগুলো একটু বলুন তো হ্যাঁ হ্যাঁ দেখুন আমাদের এখানে তিন চারজনকে ভর্তি করিয়েছিলাম তো কারুর ধরুন অ্যালার্জি ট্যালার্জি হয়েছে কিম্বা দেখা যাচ্ছে এগুলোর জন্য একটু বা অসুবিধা হচ্ছে তো সেটা নিয়ে একটু ভাবুন হ্যাঁ দেখুন এগুলো কি দেখুন এগুলো তো ভূষিমাল ব্যবসা নয় স্বাস্থ্য দপ্তর মানে আপনাদেরকে কড়া নজর রাখতে হবে ব্যাপারটা নিয়ে একটু ঠিক আছে আমরা পরে এইচ নিয়ে একটু বেশি কিছু একটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ কেস নয় একজনকে পরের সপ্তাহে অ্যাডমিট করানোর কথা ভাবছি তাহলে একটু দেখবেন ভালোভাবে যাতে করা যায় হ্যাঁ ঠিক আছে